হ্যাঁ আমি উচ্চতায় উঠতে ভয় পাই আর আরোহণ করার সমায় ভয় বা ফোবিয়া কাটিয়ে আমার সত্যি উঠতে হয়েছিলো কারণ যখন আমি দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম তখন দার্জিলিংয়ে যে পাহাড়ে উঠতে ওখানে সবাইকেই পায়ে ওম হেঁটে ওপরে উঠতে হতো তো অনেকটাই খাড়াই ছিলো যেখানে উঠতে গেলে অনেকটাই কষ্ট হচ্ছিলো অনেক ধরে ধরে উঠতে হচ্ছিলো আমার ওপরে উঠতে গেলে ভয়ই লাগে তখন সেইগুলোকে কাটিয়ে আমাকে ওপরে উঠতে হয়েছিলো আমাকে ওখানকার যে গার্ডেরা ছিলো তারা আমাকে অনেকটাই সাহায্য করেছে ওপরে উঠতে নাহলে আমি উঠতেই পারতাম না আমি অনেকটা ভয়ই পাই ওপরে ওঠা উঠতে বা ঢাল এই সব জায়গায় আমার ভয় লাগে তো ওনারা আমাকে অনেকটাই সাহায্য করেছিলো যাতে আমি ওপরে উঠতে পারি আর ওখানে বরফ ওখানে জায়গাটাকে আমি ভালোভাবে দেখতে পারি তো তখন আমায় ওই দার্জিলিংয়ে গিয়ে এই ভয় আর ফোবিয়াটা আমি কিছুটা হলেও কাটাতে পেরেছি আমার যতো দূর মনে হয়